অবশ্যই আমি বাইকের অনেক যত্ন নিই আর আমি মনে করি বাইক চালানো অনেকটাই ক্লান্তিকর যখন আমরা লং রুটে যাই তখন অবশ্যই আমাদের কাছে অনেক ক্লান্তিকর হয়ে ওঠে আর অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত যখনই আমি বাইক চালাই তখনই আমি হেলমেট পরে বাইক চালাই যাতে কোনো দুর্ঘটনা যাতে না হয়